পশ্চিমবঙ্গে বিরোধী সরকার বিরোধী রাজনৈতিক রাজনৈতিক দল বলতে যেমন তৃণমূল কংগ্রেস যারা এখন ক্ষমতায় আছে এবং বামপন্থী সরকার আছে এবং আপনার ধরুন কমিউনিস্ট সরকার আছে এবং বিরোধী দল বি জে পি আছে বা তৃণমূল সরকারের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী যেমন মমতা ব্যানার্জি বামপন্থী সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী যেমন বুদ্ধদেব ভট্টাচার্য যিনি এখন প্রায় এবং কমিউনিস্ট সরকারের মধ্যে ওই দলটা সম্বন্ধে আমি খুব একটা বেশি কিছু জানি না এবং বিরোধী দল বি জে পি যারা হচ্ছে গিয়ে এখন পুরো আমাদের দেশের সংগঠনে যিনি আছেন এবং দেশের ক্ষমতায় তারা আছেন নরেন্দ্র মোদী যিনি আমাদের প্রাইম মিনিস্টার এবং আমাদের তৃণমূল কংগ্রেস দল যারা এখন ক্ষমতায় আছে তাদের বলতে গেলে তারা যেমন মুখ্যমন্ত্রী দিদি আমাদের বাড়ি বসে মহিলাদের থাকার জন্য তাদের জন্য এখন অনেক কিছুই করছেন যেমন ধরুন কন্ট্রোলের চাল দেওয়া থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার করা এবং স্কুলের বাচ্চা ও স্কুলের মেয়েদের কন্যাশ্রীর টাকা দেওয়া এবং তাদের জন্য সাইকেল প্রদান করা বই খাতা দেওয়া এবং আরও ধরুন আরও ধরুন এদিকে বিয়ের জন্য টাকা দেয়া এই কাজগুলো উনি এখন করছেন এবং যারা আগে যিনি বামপন্থী সরকার ছিলেন তারা চাকরি বাকরিও দিয়ে গিয়েছেন অনেক তারাও অনেক কিছু করে গিয়েছেন এবং বিরোধী দল বি জে পি তেমন আমাদের পশ্চিমবঙ্গে সেরমভাবে উন্মুক্ত হয়নি এবং যারা আছেন তারা ওই ধরুন যারা শাসক দলে আছেন তাদের ভয়ে তেমন কিছু করে উঠতে পারে না এগুলো ভোটের সময় দেখা যায় এবং এখন সবথেকে শাসক দল তো আমাদের তৃণমূল কংগ্রেস তাদের ক্ষেত্রেই এই জিনিসটা তারাই যারা করছে তারাই যেমন ভালো কাজ খারাপ কাজ সব কিছু মিলিয়েই আছে ভালো কাজের মধ্যে যেগুলো আমি আগে বললাম সেগুলো তো অবশ্যই আছে এবং এবং কারোর কোনো অসুবিধা হলে কোনো কিছু হলে প্রত্যেকটা পঞ্চায়েতে যেরকম পঞ্চায়েতের মেম্বাররা আছে এবং পঞ্চায়েত প্রধান সেখানে গেলেও কোনো সমস্যা যেরকম আমি যেখানে থাকি সেখানে দেখতে গেলেই এই যে কারোর যদি কোনো অসুবিধা হয় বা আমাদের গ্রামের যিনি মেম্বার আছে তার কাছে গেলেই আমরা সেই সুবিধাগুলো পেয়ে যাই